হ্যাঁ ঝাড়গ্রামে অনেক জায়গা আছে যেখানে মানুষ ঘুরতে যেতে পারে বেড়াতে যেতে পারে অনেক কিছু দেখার আছে যেরকম লোধাশুলির জঙ্গল শালবনির জঙ্গল সেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন চলচ্চিত্রের শুটিং হয় সেখানে সিরিয়ালের শুটিং হয় এবং বিভিন্ন পর্যটকরা বাইরে বাইরে থেকে ঘুরতে আসে দেশ বিদেশ থেকে সেখানে ঘুরতে আসে সেখানে শাল বনের শাল গাছের যে মাধুর্য্য সেগুলো দেখতে অতি মনোরম লাগে দেখতে খুব সুন্দর লাগে সেখানে আরও কিছু দেখা যায় যেমন হাতি দেখা যায় বনো শুয়োর দেখা যায় এছাড়াও আছে আমাদের ঝাড়গ্রাম রাজবাড়ি সেটাও খুব সুন্দর ভাবে সাজানো সেই রাজবাড়িতে অনেক কিছু দেখা যায় রাজ রাজাদের আমাদের সেই যে সমস্ত জিনিসগুলো সেগুলো মিউজিয়াম করে রাখা আছে সেখানে একটা টুরিস্ট স্পটও আছে সেখানে পার্ক আছে এবং সেখানে ঘোরার জন্য বিভিন্ন জায়গা আছে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজানো দেখতেও খুব সুন্দর লাগে এছাড়াও দুর্গা মন্দির আছে সেটাও খুব সুন্দর দেখতে মা দুর্গার ইসে আছে মন্দির আছে সেটাও খুব জাগ্রত সবাই আমরা মানি সেখানে পুজো দিতে যাই এই হচ্ছে আমাদের এখানকার কিছু দর্শনীয় স্থান এবং উল্লেখযোগ্য আকর্ষণীয় স্থান এবং ঐতিহাসিক বলেও চলে